আগেকার দিনের লোকেরা রশি ও বালতির মাধ্যমে কূপ থেকে জল তুলতো কিন্তু এখনকার যুগে অনেক সুবিধা বেড়ে গেছে যেমন মোটরের সাহায্যে আমরা জল টানতে পারি আমার মতে বৈদ্যুতিক মোটর প্রথমে বিদ্যুতের সাথে সেট করে নিতে হবে তারপরে সুইচ চালু করে মোটর থেকে জল ওঠার পদ্ধতিটা শুরু করতে হবে ট্যাঙ্ক ভর্তি হয়ে গেলে মোটরের সুইচ বন্ধ করে দিতে হবে এতটাই আমার চিন্তা ভাবনার মধ্যে পড়ে